হ্যাঁ আমাদের এখানে মানে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে ওই মন্দিরে আমি মাঝে সাঝে পুজো দিতে যাই মানে প্রসাদ দেয় ওখানে যারা যা মানত করে সেগুলো ও মানে মানে ওদের পূরণ হয়ে যায় আমি একবার একবারো দুবার করেছিলাম মাঝে সাাজে যায় গিয়ে পুজো দিয়ে আসি আমি একবার না দুবার মানত করেছিলাম সেগুলো আমার পূরণ হয়েছিলো তাই খুব ভালো লাগে যেতে মানে এরকম গেলে গিয়ে পূরণ হলে যা বলবো তাই এগুলো তো ভালোই লাগে মানে আমার বাবার খুব জ্বর এসেছিলো ছাড়তে চাইছিলো না তখন গিয়ে আমি মানত করেছিলাম তা আমার বাবা সেরে গিয়েছিলো আর অনেকে অনেক রকম এ করে সেগুলোকে আমি যার মত তাদের নাকি সবই পূরণ হয় শুনেছি তো মন্দিরটা খুব ইয়ে আর ওইদিকে একটা কালী মন্দির আছে ওখানে আমার বন্ধু আমার আমার হ্যাঁ আমার বন্ধুর আমার বন্ধুর বরের বাড়ি ওখানে আমরা গিয়েছিলাম গিয়ে ঘুরেছিলাম সব জায়গায় ওই ওরা ওখানে পালিয়ে বিয়ে বিয়ে করেছে ওরা তা আমরা সব গিয়েছিলাম গিয়ে দেখেছিলাম ঘুরে এসেছিলাম অনেক অনেক অনেক কবারই গিয়েছিলাম গিয়ে আর ঘুরে এসেছিলাম তারপর আমাদের ওই পাশে যে মন্দিরটা বলছি ওখানেই আমি প্রায় সময় যাই গিয়ে পুজো টুজো দিয়ে আসি মানত করে আসি আসলে সব পূরণ হয় ওই জন্য খুবই ভালো লাগে পুজো দিয়ে আসি মানতও পূরণ হয় খুব ভালো লাগে তাই যেতে তাই জন্য করে আমি যাই ওখানে মাঝে মাঝে যাই মাঝে মাঝে যাই না মাঝে মাঝে যাই কারণ যখন বাড়িতে কোনো অসুবিধা থাকে এগুলো না কিছু না হলে যাই গিয়ে দিয়ে আসি পুজো পুজো দিয়ে আসি আর অনেকে যায় যেমন আমার মন্দিরগুলো সবাই যায় ও আগে পুজো দিয়ে আসে তো ওরা দিয়ে এসে ওদের ছেলের কী হয়েছিলো হলে আর পুজো দিয়ে আসতে গিয়েছিলো তা হয়েছিলো পুজো মানে হলে আর সেরে গিয়েছিলো তার জন্য করে আমরা গিয়ে মানুষ এসেছিলাম সবই মানে ওখানে দিয়েই করি